হ্যালো হ্যাঁ বল কাজ বাজ তো মোটামোটি চলছে কিন্তু সেই হ্যাঁ কোথায় ও আচ্ছা তো বেতন টেতন কেমন দিচ্ছে ও বেতন টেতন কেমন দিচ্ছে

ও থাকা খাওয়া ওদের আচ্ছা আচ্চা আচ্চা আচ্চা তো তুই যাচ্ছিস আচ্ছা সে তো ভালো হত তো পুরু পুরুলি পুরুলিয়ার দিকে পুরুলিয়ার দিকে একটা বেতন পুরুলিয়ার দিকে আমার একটা বন্ধু কাজ করে ও বলছিলো যে পুরুলিয়াতেই ভালো বেতন চলছে কাজ হচ্ছে বিল্ডিং লাইনের কাজ তা বলছে ওভারটাইম টাইম আছে থাকা খাওয়াও ওদের বলছে বলছে দিনে সাতাশশো টাকা করে দেবে এরম সামথিং একটা দেবে হ্যাঁ ওই হ্যাঁ আটটার থেকে পাঁচটার ডিউটি বলছে তা ওর হচ্ছে এমনি খোরাকি দিয়ে দেবে আর মাসের মাস গেলে পেমেন্ট পুরো ক্লিয়ার কর দেবে বলছে হ্যাঁ ওভারটাইম যেটা আছে সেটা এক্সট্রা

হ্যাঁ গেলে তো ভালো হত আচ্চা আচ্চা ঠিক আছে